হ্যাঁ আমার একটি পাখি দেখার প্রিয় জায়গা আছে প্রিয় জায়গাটি হল চিড়িয়াখানা শীতকালে চিড়িয়াখানায় গেলে নানা রকমের পাখি দেখা যায় রঙ বেরঙের পাখি যেমন ময়ূর ময়ূর এক প্রকারের না ওখানে নানা প্রকারের ময়ূর আছে যেমন সাদা কালারের ময়ূর আছে ব্লু এবং সবুজ কালারও ময়ূর আছে এছাড়াও কাকাতুয়া পাখি আছে পায়রা আছে অনেক রকমে কিছু পায়রা আছে দেখলাম ঝুঁটি বাঁধা আবার কিছু পায়রা আছে দেখলাম ময়ূরের পেখমের মতন পেখম আছে আরো নানা ধরনের পাখি আছে এই জায়গাটা আমার প্রিয় কারণ এখানে শুধু শীতকাল বলে না সব রকম সিজেনেই ঘুরতে যাওয়া যায় এখানে পাখি ছাড়াও আরও অনেক প্রেণীরা আছে যেমন হাতি ঘোড়া বাঘ সিংহ জিরাফ বন মানুষ ইত্যাদি তবে শীতকালে গেলে নানা রকম পাখি দেখা যায়